একটা সময় ছিল আমাদের ভারতবর্ষে অর্থনীতিতে অনেকই কম ছিল সেই বুড়ো মানুষদের বাচ্চাদের কোন সাহায্য হতো না সেই ওরা সেই ওষুধ নাকি জীবন কাটাতো ছোটো ছোটো ছেলেগুলো এখনও দেখা যায় যে অনেকেই ভিক মাগে কিন্তু আগের থেকে প্রভৃতি কমেছে এখন ভারতবর্ষে যতটা দিন যাচ্ছে অনেক বৃদ্ধি করছে অর্থনীতিতে অর্থনীতিতে বৃদ্ধি করার পর অনেক ব্যবস্থা অনেক যেটাকে বলে বিজনেস ভারতে বাড়ছে আস্তে আস্তে আমাদের যেমন পুরুলিয়াতে বাড়িছে আমাদের মুকেশ আম্বানি এসেছিল বহুত লোকের রোজগার আমাদের পেয়েছে এখনও ডিজিটাল অনলাইন পেমেন্ট এসে গেছে যেটা একবার স্ক্যান করে পেমেন্ট হয়ে যাচ্ছে পয়সা পাতি খুচরোর ঝামেলা রইছে না এখন বুড়ো মানুষদের অনেক সুবিধা হয়েছে নেটমার্কেটিং যেমন ডিজিটাল মার্কেটিং এফিলেট মার্কেটিং সব দ্বারা ছোটো থেকে স্কুলে ষ্টুডেন্টগুলোও যারা পড়াশুনা করছে ছাত্র ছাত্রী ওরাও পয়সা কামায়ে নিতে পারছে অনলাইন থেকে ভারতের অর্থনীতি এইদিক থিকে অনেক এগিয়ে গেছে সেইরকম ছোটো ছোটো ছেলাগুলো রোজগার করছে আর বুড়ো লোকদেরও কোন অসুবিধা হচ্ছে না একদমই সুবিধাই রয়েছে ওরা বুড়ো লোকগুলোও দমে স্মার্ট হয়ে উঠেছে আজকাল পুরুলিয়ার ওরাও যোগ দিয়েছে এইসব বিজনেসে নিজের বিজনেস করছে পয়সা লাগাচ্ছে বিজনেসে কোন তারা করিয়ে দিয়েছে সেই দিক থেকেও পয়সা কামাই নিয়েছে আমাদের ভারতবর্ষ আমাদের পুরো বাঙলাটা এখন অর্থনীতিতে এতো এগিয়ে গেছে পুরো বিশ্বতে পাঁচ নম্বর স্থানে এসে গেছে আর দুহাজার তিরিশ অবধি দ্বিতীয় স্থান যাবে আমেরিকা চায়নার পর